আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ পড়েছিলাম তখন আমি খুব কেঁদেছিলাম আমি আমি বুঝতেই পারিনি যে একটা গরু আর একটা মানুষের এত টানাপোড়েন এত মনস্তাত্ত্বিক টানাপোড়েন এত জটিলতা এত একটা সামান্য প্রাণীকে ঘিরে একটা লোকের মধ্যে এত ভালোবাসা সৃষ্টি হতে পারে আমার ধারণা ছিল না আর যখন গরুটি মারা গেল মহেশকে বিক্রি করে দিতে হল মহেশ মারা গেল তখন আমি চোখে জল ধরে রাখতে পারিনি আমার খুব কষ্ট হয়েছিল একটা সামান্য প্রাণীকে নিয়ে শরৎচন্দ্র যে ভালোবাসাটা দেখিয়েছেন সেটা আমি আর অন্য কোনও উপন্যাসে বা অন্য কোনও ছোটগল্পে আমি কক্ষণো পাইনি তাই সেই মহেশ যখন মারা যায় আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম খুব কেঁদেছিলাম